আমি কিছু জিনিস কেনাকাটার জন্য বাজারে যাচ্ছিলাম অটোতে চেপে তো যাওয়ার সময় যখন আমি বাজারের সামনে চলে আসি এবং অটো থেকে নেমে যায় তো অটোতে আমার মোবাইলটা পড়ে রয়ে যায় তো এবার আমি তো যখন এবারে ব্যাগ থেকে মোবাইল বার করানোর জন্য মোবাইল নেওয়ার জন্য যখন ব্যাগের মধ্যে চেন খুলে দেখছি যে আমার ব্যাগের মধ্যে আমার মোবাইলটা নেই তারপর আমি ভাবলাম যে আমি তো অটোতে আসছিলাম তাহলে কি অটোতেই ফেলে দিয়ে আসলাম দিয়ে অটোতে বসে আসছিলাম যে সেই মোবাইলটাতে একজন দাদাকে দাদার থেকে ফোনটা নিয়ে সেই মোবাইল নাম্বারে আমি ফোন করলাম তো ফোনটা করতেই দেখলাম যে অটো দাদা যে অটোচালক ছিল সে ফোনটা তুললো তো আমি দাদাকে বললাম দাদা আমার ফোন তো আপনার অটোতে পড়ে রয়ে গেছে আপনি কি আমাকে ফোনটা ফেরত দিতে পারেন তো দাদা বললো যে আপনার যে ফোন এটা আপনি কি করে বলছেন এটা তো অন্য কারোর ফোনও হতে পারে তো আমি সেই ক্ষেত্রে দাদাকে বললাম যে আমার তো ফোনের মধ্যে আমার স্ক্রিনে আমার ছবিটা দেওয়া আছে তো দাদা বললো যে ঠিক আছে ফোনটা তো লক করা আছে তো কিপ্যাড লক করা আছে সেটাতে তো লক তো খুলতে হবে কিন্তু আমি তো লক খুলতে জানি না তো আমি দাদাকে বললাম যে আমার লক নম্বর হচ্ছে ফাইভ সিক্স সিক্স ফাইভ তখন দাদা বললো যে ঠিক আছে আমি দেখলাম দিয়ে দাদা হচ্ছে ফাইভ সিক্স এবং সিক্স ফাইভ টিপে ফোনটা অন করতেই আমার ছবিটা ফোনের স্ক্রিনটাতে আসলো তখন দাদাকে বললাম যে দাদা এটা হচ্ছে আমারই ফোন আপনি তো বুঝতে পেরেছেন দাদা বললো যে হ্যাঁ এটা তোমারই ফোন দিয়ে আমি বললাম ঠিক আছে তা দাদা বলুন আমি কোথায় যাবো আপনি আমাকে ফোনটা দেবেন তো দাদা বললো যেহেতু আপনার ফোন এটা আপনি চিহ্নিত করতে পেরেছেন আপনি বলতে পেরেছেন তাহলে আপনি এসে নিয়ে যান আমি এইখানে দাঁড়িয়ে আছি বাজারের ঠিক পাঁচ পাঁচশো মিটারের মধ্যে এসে দাঁড়িয়ে আছে তো দাদা বলতেই আমি ওখানে গেলাম এবং দাদাকে বললাম যে দাদা এটা আমারই ফোন আপনি আমাকে ফোনটা দিয়ে দিন তো দাদা বললো ঠিক আছে আপনি নিয়ে যান তো আমি যেয়ে দাদার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম